আমার শহর সম্পর্কে আমার প্রিয় জিনিস হল হচ্ছে মিহিদানা এবং তাছাড়া এখন সব থেকে বেশি প্রি হয়েছে লস্যি এবং এটা আমি খুব ভালোই পছন্দ করি কারণ মিহিদানা তো বর্ধমানের মিহিদানা যে সীতাভোগ যে সেটা বর্ধমানের সব থেকে বিখ্যাত সবাই এক মুখে মুখে জানে এবং তারপরে রয়েছে বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচা যেটা কিনা আরও বিখ্যাত যেটা সবাই জানে পশ্চিমবঙ্গের তারপরে হচ্ছে এখানকার যে লস্যি রয়েছে বর্ধমানের রামপ্রসাদের লস্যি সেটা হচ্ছে খুব বিখ্যাত কারণ লস্যির মধ্যে তারা নানা ধরনের কাজু কিশমিশ ইত্যাদি যে মিক্স করে এবং তারপরে হচ্ছে বরফ দেয় যার ফলে এত গরমেও যে মানুষরা যাতায়াত করছে দোকানের পাশ দিয়ে তারা সবাই এক নামেই এসে সেখান থেকে লস্যি কিনে নেয় যেহেতু তাদের গরম থেকে একটুখানি মানে রিলিফ পাওয়ার জন্য অর্থাৎ তারা যাতে গরম থেকে একটুখানি বাঁচতে পারে অর্থাৎ অত গরমে মানুষ তো কোনোদিনই কাজ করতে পারবে না মাথার ঠিকও থাকবে না তো সেই থেকে একটুখানি দুশ্চিন্তা থেকে দূর হওয়ার জন্য তারা সাধারণত এই লস্যির দোকানে আসে এবং তারা লস্যি গ্রহণ করে এই দোকান থেকে এটাই আমার শহরের লোক আমাদের শহরের এটা একটা বিখ্যাত জিনিস বলে আমার মনে হয়